দুর্গা পুজো দুর্গা পুজোতে সবাই বড়ো ছোটো সবাই ঘুরতে বের হয় অনেক খাওয়া অনেক খাওয়া দাওয়া করে অনেক জায়গায় ঘুরে আরও অন্য জায়গায় আরও অন্য জায়গায় অন্য জায়গায় ঠাকুর দেখে অন্য জায়গায় ঠাকুর দেখতে যাই কালী পুজো কালী পুজোতে পশু বলি দেওয়া হয় পশু বলি দেওয়া হয় সরস্বতী পুজোতে সরস্বতী পুজো স্কুলে হয় ছোটো বড়ো সবাই সেদিনকে শাড়ি পরে স্কুলে যায় ঘুরতে যায় মতো স্কুল থেকে ঘুরতে যাই আবার লক্ষ্মী পুজো কালী পুজোতে কালী পুজোতে বাজি ফাটানো হয় অনেক অনেক অনেক বাজি ফাটানো হয় কালী পুজোর দিন কালী পুজোর রাতে অনেক বাজি ফাটানো হয় আরও অনেক অনেক অনেক বাজি ফাটানো হয় সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তুলসী তুলসী তলায় তুলসী তলায় প্রদীপ প্রদীপ জ্বালাই মাটির প্রদীপ জ্বালায় আর স্নান করার সময় সূর্য দেখে সূর্য দেখে স্নান করতে হয় আর যারা আর যারা বয়স্ক মানুষ আর যারা বয়স্ক মানুষ তারা তীর্থযাত্রা তীর্থযাত্রা যায় বৃন্দাবনে কালীঘাটে কালীঘাটে তারা কালীঘাটে যায় তারাপীঠে তারাপীঠ তারাপীঠে যায় পুজো দিতে তারাপীঠে যাই আর মুসলিমদের মুসলিমদের রোজা মুসলিমদের রোজা হয় রোজা রোজাতে ভোরবেলা উঠে উঠে ওই ভাত খাই খেয়ে সারাদিন এখন না খেয়ে সারাদিন না খেয়ে থাকে সন্ধ্যাবেলা সন্ধেবেলা ওরা আজান দিলে ইফতার খোলে আর ঈদের সময় মুসলিমরা তো ঈদের সময় খুব আনন্দ করে দেখেছি ঈদের সময় খুব আনন্দ করে নামাজ পড়ে মসজিদে যায় নামাজ পড়ে কুরবানি ঈদে কুরবানি ঈদে সবাই সকালে নামাজ পড়ে এসে গরু কুরবানি গরু কুরবানি দেয় গরু কুরবানি দেয় নামাজ পড়ে নামাজ পড়ে রোজার সময় নামাজ পড়ে কোরআন শরীফ সব কোরআন শরীফ পড়ে উনি তো কোরআন শরীফ পড়ে আর আর আরবে আরবে হজ করতে যায় আরও আরও অনেক কিছু আছে আরবে আরও সবাই আরবে হজ করতে যায়